আমি আমার এলাকার এক ট্রাভেল এজেন্ট সম্পর্কে জানি যার নাম হচ্ছে বনশ্রী ট্রাভেলস ইনি নিয়ে যায় আমাদের এলাকার যত বয়স্ক বৃদ্ধ মানুষ তাছাড়াও ইয়ং জেনারেশন প্রাপ্তবয়েস্ক ছেলেদেরকেও নিয়ে যায় নিয়ে যায় দিঘায় নিয়ে যায় পুরী ওড়িশার পুরী পুরী জগন্নাথ মন্দির উদয়গিরি খণ্ডগিরি সূর্যমন্দির তাছাড়াও যায় ভুবনেশ্বরের বেনারস তাছাড়াও যায় মুর্শিদাবাদের হাজারদুয়ারি অনেক অনেক দর্শনীয় স্থানে সে নিয়ে যায় মায়াপুর নবদ্বীপ নিয়ে যায় বৃন্দাবন তার তার যে ট্রাভেল নিয়ে জ্ঞান বা তার ট্রাভেল নিয়ে যে শখ তা দেখেছি তার চোখের পাতায় তাকে দেখেই মনে হয় সে ঘুরতে প্রচণ্ড ভালবাসে এবং ঘোরাতেও প্রচণ্ড ভালবাসে খুবই কম পয়সার বিনিময়ে তিনি নিয়ে যায় মানুষজন মানুষদেরকে খুব বৃদ্ধ বয়স্ক মানুষদেরকে নিয়ে যায়